আমি ভয়েস কল বা ভিডিও কল পছন্দ করে থাকি কেননা আমার আত্মীয়স্বজন বা আমার পরিবারের লোক পরিবারের সবাই আপনজনরা তো য সব সময় তো কাছে থাকে না তারা যখন দূরে থাকে তো তাদের সাথে ভয়েস কলে কথা বা যাদের কাছে বড়ো ফোন রয়েছে অ্যানড্রয়েড ফোন এখন যদিও সবার হাতেই রয়েছে তবুও যে বাড়ির যে যারা বয়স্কর তাদের কাছে নেই তো সেক্ষেত্রে তাদের সাথে ভয়েস কলে কথা বলি এবং যাদের কাছে অ্যানড্রয়েড ফোন রয়েছে তাদের সাথে কিন্তু ভিডিও কলে কথা বলতে আমার খুব ভালো লাগে আমি পছন্দ করে থাকি কেননা ভিডিও কলে কথা বললেই তারা কি ক তাদের সাথে কথা বলার সাথে সাথে তারা কি করছে কোথায় আছে কি খাচ্ছে সবটাই আমরা দেখতে পাই এবং ভয়েস কলেও কথা বলতে খুব ভালো লাগে কেননা মানুষের খোঁজ খবর নেওয়া কে কেমন আছে কি করছে এটা কিন্তু আমাদের ফোন হয়ে খুবই সুবিধা হয়েছে একটা কল লাগিয়ে দিলে আমরা সেকেন্ডের মধ্যে তার খবর পেয়ে যাই আমি পোতিদিন অনেকটা সময়ই কিন্তু ফোনে খরচ করে থাকি কেননা ফোন ফোন এখন মানুষের দৈনন্দিন জীবনে এ ফোনটা কিন্তু একটা অতি প্রয়োজনীয় জিনিস হয়ে উঠেছে প্রয়োজনীয় একটা বস্তু যেটা ছাড়া আমাদের এক মুহুর্ত চলবে না ফোনটা সমস্ত কাজে কাজের জন্য অকাজের জন্য সব কিছুতেই আমাদের ফোনটা দরকার আর আমাদের হাতের সামনে সব সময় কিন্তু ফোনটা থেকেই থাকে তাই বাড়ির কাজের পাশাপাশি কিন্তু আমরা ফোনটা সব সময় ব্যবহার করেই থাকি সেটা কাজে হোক বা অকাজেই হোক আমরা তো কাজের ক্ষেত্রে ফোন ব্যবহার করে থাকি যে কোনো ইন্টারনেটের কাজের ক্ষেত্রে আমরা ফোন ব্যবহার করে থাকি এবং তারপর আমরা সেটা বাদেও অকাজের জন্যও কিন্তু আমরা ফোন ব্যবহার করে থাকি আমরা এখন সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও ভিডিও হচ্ছে বা ইউটিউব চ্যানেল খুলছে সবাই সেইক্ষেত্রে কিন্তু সেটা সেটাও কিন্তু একটা কাজের বললেই হয় হয় কারণ সেখানে কিন্তু ওটা করে আমাদের মন খুব ভালো থাকে এবং ও আমাদের পুরানো বন্ধু বান্ধবদের সাথে কথা হয় হয় ফেসবুকের মাধ্যমে তো সেখানে আমরা সেখানে ভিডিও দেখতে পাই বা আমরা ভিডিও পোস্ট করি ভিডিও তৈরি করি রিলস বানাই তো এক্ষেত্তেও আমরা কিন্তু ফোনে বেশিরভাগ সময়টাই আমরা ফোনে দিয়ে থাকি